লোকেরা প্রথম আঁকা শুরু করার সময় কিছু সাধারণ ভুল করে কারণ সেটাই একমাত্র কারণ হল যে আমি আঁকতে ভালোবাসি আর লোকেরা কী করে তারা সেটা ভালোবাসেন না আমার আঁকাটিকে ভালো লেগে ওনারা আঁকতে শুরু করে দেন কিন্তু সেটি করলে তো আর হবে না নিজেকে আঁকাটাকে ভালোবাসতে হবে ভালো লাগাতে হবে তবেই সেটিকে আপনি আঁকতে পারবেন দেখবেন আপনি যদি মনোযোগ দিয়ে বই না পড়েন তাহলে কিন্তু সেটা আঁকতেও পারবেন না আঁকা কিছুতেই সম্ভব হবে না যিনি ছোট থেকেই আঁকা শিকেছেন আঁকার ক্লাসে যেতেন নিয়মিত আঁকাটা নিয়ে পড়াশুনো করেছেন তবেই তিনি আজ শিল্পী বড় হয়ে শিল্পী হয়ে হাতের কারুকার্য কাজও করতে পারবে আর সেটিকে না ভালবাসলে যে ওই বন্ধুটিও আঁকছে আমিও আঁকতে শুরু করে দিই সেভাবেই যদি কেউ আঁকে তাহলে কিন্তু সেটা হবে না যা হোক করে সেটা আঁকা হয়ে যাবে কিন্তু সেটা করলে খুবই বাজে দেখাবে তাই আঁকাটাকে আমাদের ভালোবাসতে হবে আঁকাটাকে প্রথম লক্ষ্য হিসেবে রাখতে হবে যেমন আমি প্রতিদিন পড়াশুনো করি সেই রকম আঁকাটাকে নিয়েও আমাদের পড়াশুনো করতে হবে যথারীতি মাস্টারের কাছে যেতে হবে সেগুলো রিহার্সালের মাধ্যমে আমাদের আঁকতে হবে এখনকার তো অনলাইনে কত কী দেখা যায় ছবির মাধ্যমে সেই সব ছবি আমাদের কোনটা করলে কী ভালো হবে না খারাপ হবে সেটা আমরা মাস্টারের সঙ্গে আলোচনার মাধ্যমে বুঝতেও পারা যায় এইভাবে যদি আমি আঁকাটাকে আরো বড় করে দেখতে চাই বড় হয়ে যদি আমি বড় শিল্পী হতে চাই সেই শিল্পীকে কী করতে হবে আঁকাটাকে আরো বড়ভাবে নিয়ে যেতে হবে সেই জন্য আমাদের পড়াশুনো করতে হবে পড়াশুনো করে ওই স্থানে যেতে হবে যেমন মাস্টাররা বলবেন সেভাবে তাই আঁকাটা আমি ছোট থেকে করে করে আস্তে আস্তে শিখে শিখে আমি এক সাইডে রেখে দিলাম তারপর আমি যখন বড় হলাম তখন আমি শিল্পী হতে চাই সেই শিল্পী হতে গেলে ওই আঁকাটাকে নিয়ে আমাকে পড়াশুনো করতে হবে আঁকাটা পড়াশুনো করে আমাকে আঁকতে হবে অনেক রকমের হাতের কাজ করতে হবে হাতের কাজ করে আমাকে এখানে ওখানে সেখানে দেখাতে হবে বা মাস্টারের কাছেও দেখাতে হবে তবেই মাস্টাররা বলবেন খুব সুন্দর এঁকেছেন হাতের কাজ খুব ভালো এভাবেই তবে শিল্পী হওয়া যাবে